পুরুলিয়া জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপ ও বিনোদনের বিকল্পগুলি এখানে অনেক রয়েছে যেমন এখানে অনেক পার্ক আছে বড়োদের পার্ক ছোটোদের পার্ক এছাড়া খেলাধূলার সুবিধা এখানে অনেক যেমন প্রত্যেকটি গ্রামেই সাধারণত দেখা যায় ফাঁকা মাঠ আছে মাঠে ছেলেরা খেলাধুলা করে মেয়েরা খেলাধুলা করে এছাড়া ব্যায়াম করার জায়গা আছে দৌড়নো এছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা করারও সুবিধা রয়েছে এছাড়া আমরা দেখে থাকি পুরুলিয়ায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন বিভিন্ন গ্রামে গ্রামে ছোটো খাটো সাংস্কৃতিক অনুষ্ঠান তো লেগেই থাকে আবার আমরা পুরুলিয়াতে বিভিন্ন ধরনের থিয়েটার দেখে থাকি যেখানে আমরা অর্থের বিনিময়ে সময়ের বিনোদনের জন্য সিনেমা দেখতে যেতে পারি এছাড়া আমাদের এখানে বিভিন্ন উদ্যান আছে যেগুলিতে আমরা সাধারণত কোনো টাকা দিয়েও প্রবেশ করতে পারি আবার কিছু কিছু উদ্যান আছে যেগুলি বিনা অর্থে বিনামূল্যেও প্রবেশ করা যায়